হ্যাঁ বলছি পূর্ব পাড়াটাতে একটা দোকান করলে কেমন হয় ওই জামা কাপড়ের দোকান তাহলে কী তুলব বলো তো মেয়েদের জিনিস না ছেলেদের জিনিস ঠিক আছে তাহলে সব রকমই তুলব অ্যাঁ তো তুমি এ মাসের স্যালারি পেয়েছ ও তা তুমি আমাকে দেখাওনি কেন ও আচ্ছা আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে নিচ্ছি হুম তোমাদের পুজোতে বোনাস দেওয়া দরকার তো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ম্যানেজারের সঙ্গে কথা বলব হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়ি বাচ্চা কাচ্চা সব ভালো আছে তো হ্যাঁ ভালো আছে না এখনও করিনি করব আচ্ছা ঠিক আছে ওই বিষয়ে পরে কথা বলছি